হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ও আচ্ছা আপনার দোকানটা কীসের দোকান বলুনতো ও আচ্ছা আপনি কি আপনার দোকানে মিষ্টিও তৈরি করেন রসগোল্লা আচ্ছা কেন আপনার আর কারিগর ছিলো না নেই রাধুনি আচ্ছা আচ্ছা আচ্ছা আমার নাম্বারটা আপনাকে কে দিলো আচ্ছা কি বলে কী বলে নাম্বারটা দিলো হুম কি ভালো বলেছে ভালো তৈরি করি আমি ক্ষীর সে দাদা আমি এই দু দিন হলো আমি মুম্বাইয়ে এক জায়গায় ফাইভ স্টার হোটেল আমি এইসব মুম্বাইয়ে কিন্তু ওই মিষ্টির পরিচলনটা সেরকম নেই হ্যাঁ আমাদের বাংলার মতো তো আমাকে স্পেশাল ওখানে বাবুর্চি হিসাবে আমি ছিলাম কারিগর হিসাবেবে আমি ওই কাজটা মেনলি সামলাতাম কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে মানে আমার কিছু সমস্যার জন্য আমাকে ফ্যামিলিগত কারণের জন্য আমাকে বাড়িতে আসতে হয়েছে তো আপনার লোকেশানটা কোথায় বলেন তো আচ্ছা বেশ ঠিক আছে আমি আমার তো বাড়ির পাশেই আচ্ছা বেশ ঠিক আছে